হ্যাঁ বলবেন হ্যাঁ হ্যাঁ বলুন এখন ব বস্তা হচ্ছে বারোশো নব্বই টাকা আপনি কি ধান বিক্রি করবেন আপনার বাড়িটা কোথায় বলুন তাহলে সেরকম তো গাড়ি যদি যায় তাহলে নিয়ে আসবে না আপনি যদি দিয়ে যান তো ভালো হয় কারণ এই মুহুর্তে অনেক জায়গা থেকে ধান আসছে তো ধানের যেহেতু সিজন আপনি যদি পৌঁছে দিলে খুব ভালো হয় দেখুন আপনি যদি পৌঁছে দেন তো খুব ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যা বলুন আপনার বাড়িটা কোথায় বলুন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এক কাজ করুন ক কত বস্তা দেবেন বললেন চল্লিশ বস্তা ঠিক আছে ওই একটা গাড়িতে তো হবে না তাহলে দুটো গাড়ি ব্যবস্থা করতে হবে দুটো ভ্যান ব্যবস্থা করতে হবে তাহলে ঠিক আছে দেখি ভ্যানের সঙ্গে কথা বলি ভ্যান কোন সময় যেতে পারবে সেই সময় তাহলে আপনার বাড়িতে গিয়ে নিয়ে আসবে আর ভ্যানের সঙ্গে কথা বলি ভ্যানের সঙ্গে কথা বলে আপনার টাইম জানাতে পারব

হ্যাঁ হ্যাঁ পুরোটাই নিয়ে নেব কিন্তু ভ্যান তো ঠিক করে কথা বলতে হবে ভ্যান কখন যেতে পারবে সেটা টাইম জেনে ভ্যানের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে